না আমাকে কোনোদিনও বাংলা ভাষা লিখতে বা অসুবিধার কোনো সম্মুখীন হতে হয়নি সেরকমভাবে অসুবিধাটা হয়নি কিন্তু হচ্ছে বাংলা ভাষা মাঝে মাঝে অনেক একটু যুক্তাক্ষর কঠিন শব্দগুলো বলতে মাঝে মাঝে অসুবিধা হয় কিন্তু বাংলা ভাষার মতো মধুর ভাষা আর কক্ষনো কোনো ভাষা হতে পরে না বাংলা ভাষার মধ্যে একটা আর আলাদা ফিলিংস আছে বাংলা ভাষায় মানুষ কথা বলে অনেকটা শান্তি পায় অনেকটা রিলিফ পায় একটা মানুষ একটা মানুষের সাথে আমরা যেহেতু বাঙালি তাই বাঙালি মানুষ আমরা সব সময় মনের ভাব বাংলা ভাষার মাধ্যমে প্রকাশ করতে ভালোবাসি এবং তাদের নিজের ভাষা মাতৃভাষা সেটা সে যে ভাবে হোক আমি প্রকাশ করে যে শান্তিটা পাই সেটা অন্য কোনো ভাষাতে বলে সে সেই রকম শান্তিটা পাই না এই এই জন্য আমরা বাংলা ভাষাকে আমরা নিজেদের বাঙালি বলে আমরা গর্ব বোধ করি যে বাংলা ভাষার মতো ভাষা কোনো ভাষাই হতে পারে না আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা ভাষা তাই আমাদের সকলেরই বাংলা ভাষা জানাটা এবং বাংলা ভাষায় কথা বলাটা জানাটা আমাদের খুবই আবশ্যক এবং গুরুত্বপূর্ণ যদি আমরা বাংলা ভাষায় ঠিকঠাকভাবে কথা বলতে বা লিখতে না পারি তাহলে আমাদের কাছে সেটা একটা লজ্জার বিষয় যে আমরা বাঙালি হয়ে বাংলা জানি না বাংলা লিখতে পারি না পড়তে পারি না সেটা আমাদের কাছে একটা লজ্জার বিষয় সেটা খুব গর্বের বিষয় নয় যে আমরা বাইরে গেলে বাইরের দেশের মানুষের সাথে কথা বলতে গেলে হিন্দি ইংরেজি এই সব ভাষা জানতে হবে কিন্তু সবার আগে প্রয়োজন আমাদের বাংলা ভাষা তাই বাংলা ভাষাটা যেন আমাদের অতি আবশ্যক অনেক গুরুত্বপূর্ণ তাই এই বাংলা ভাষায় কথা বলে আমরা খুব ভালো মানুষের সাথে মানুষের সম্পর্ক সৃষ্টি করতে পারি মানুষের সাথে মানুষের একটা ভালোবাসার একটা মেলবন্ধন তৈরি করতে পারি তাই বাংলা ভাষা আমাদের একটা জাতীয় গর্ব বলে আমরা মনে করি এছাড়া আর কিছুই না